আমি ছোটোবেলা থেকেই আঁকা খুব একটা শিখি নি তবু কিছু কিছু ক্ষেত্রে নিজেই চিত্রাঙ্কন করতাম বা কিছু কিছু স্যারেরা এক্ষেত্রে আমাকে হেল্প করত এবং আমি বিশেষ কিছু কৌশল তাদের কাছ থেকে শিখেছিলাম বিশেষ করে রঙের ব্যবহার পেপার কাটিং বা বেশ তাদের আকৃতি সম্বন্ধে ধারণা যা আমাকে কিছুটা বাড়িতেই ভালো ছবি আঁকতে সাহায্য করেছিলো এবং এই ছবি আঁকার নতুন কিছু কলাকৌশল শেখার জন্য আমি বিশেষ কোনো স্যারেদের সাহায্য নিই নি স্কুলের শিক্ষকেরাই বা গৃহশিক্ষকই আমাকে এ বিষয়ে বিশেষ সাহায্য করেছিলো এবং আমি তার সাহায্যেই মোটামোটি কিছু ছবি অঙ্কন করতে পারতাম এবং তাতেই শিখে বেশ কিছু প্রশংসা কুড়িয়েছিলাম আমি যেহেতু খুব একটা আঁকা চর্চা করি নি তাই খুব বড়ো প্রতিযোগীতাতে আমি নামও দিই নি কিছু কিছু ছোটো ছোটো হা বসে আঁকো পোতিযোগিতাতে আমি চিত্রাঙ্কন করেছিলাম এবং কিছু কিছু পুরস্কার পেয়েছিলাম তবে খুব বড়ো বা আন্তর্জাতিক মঞ্চে আমি কখনো ছবি আঁকি নি